আমার একটি সারা দিনের যদি খাদ্য তালিকা বলতে বলা হয় তাহলে সেক্ষেত্রে বলবো আমার নিজস্ব খাদ্য তালিকা এবং আমার ব্যক্তিগত খাদ্য তালিকা আমি যথেষ্ট পরিমাণে রাখতে চাই ভালো এবং উন্নত সেক্ষেত্রে আমাকে যদি বলা হয় আমি কি ভালো সবজি এবং চাল বা অন্যান্য খাবার ভালো পাই কিনা আমি নিশ্চই পাই কারণ পশ্চিম বর্ধমান জেলার বা যে কোনো জেলার যারা জিটি রোডের ওপরে থাকেন বা যারা প্রান্তিক এরি অঞ্চলে থাকেন না প্রান্তিক বলতে ভৌগোলিক অর্থেও প্রান্তিক এবং অর্থের দিক থেকেও যারা প্রান্তিক শহরে থাকেন বা প্রান্তিক জায়গায় থাকেন মফঃস্বল বা গ্রামের ক্ষেত্রে তারা অনেক সময় হতে পারে চাষের জিনিস যেমন চাল ডাল আটা এইগুলো পেয়ে থাকেন কিন্তু বাকি যেমন কোনো ড্রাই ফ্রুটস বা জুস এইগুলোর ক্ষেত্রে কিছুরকম কোনো সমস্যা দেখা যায় তবে আমার সারাদিনের খাদ্যের মধ্যে তালিকার মধ্যে যেটা আমার আছে সেটা হচ্ছে সকালের জল খাবার থেকে শুরু করে রাতের খাবার থেকে সমস্তটা ক্ষেত্রে খুব সুনিপুণভাবে আমি নিজের যত্ন করে তৈরি করেছি যেখানে ভাত ডালের মতো ড্রাই ফ্রুটস জুস এবং নানারকম খাবারও আছে এবং যেটা আমাকে সব রকমভাবে মেন্টাল এবং ফিজিক্যালি হেল্প করে সব ক্ষেত্রে যেমন কোনো কাজের ক্ষেত্রে বা পড়াশুনার ক্ষেত্রে যেটা খুব হেল্প করে যেমন আমাদের সবাইকে নিজেদের খাবার সম্পর্কে সচেতন হওয়া দরকার এবং শুধুমাত্র ভাত ডালের ওপর ভাত ডালের ওপর নির্ভর করে কোনোরকম কখনো থাকা উচিৎ নয় বলে আমি মনে করি তার সাথে সাথে সাপ্লিমেন্টারি হিসাবে কোনোরকম কোনো জুস ড্রাই ফ্রুটস অ্যান্ড এবং অন্যান্য খাবারও রাখা যেতে পারে যেটা অনেক ক্ষেত্রে সুবিধাজনক বলে মনে হয় এবং সহজলভ্যও কিছু ক্ষেত্রে